পুরুলিয়ার চণ্ডীকল লেন থেকে আমি আকাশ রেস্তোরায় দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু আমি সেই খাবারটিকে এখন ক্যান্সেল করতে চাই এবং আমার আগের অর্ডারটিতে অটোপে সুবিধাটি চালু হয়ে গেছিল আমি সেই অটোপে সুবিধাটি এখন নিষ্ক্রিয় করতে চাই